হ্যাঁ বলুন আপনার ডেটটা কবে বললেন আচ্ছা দেখুন আমার তো জায়গা অনুযায়ী মানে স্পেস ওয়াইজ আমাদের প্যাকেজ আছে তো এবার আপনি বলুন আপনি কী ধরনের স্পেসে মানে করতে চাইছেন হ্যাঁ হ্যাঁ দেখুন পাহাড়ের মধ্যে যদি আপনি লোকাল জায়গার মধ্যে বলেন তাহলে রয়েছে ধরে নিন অযোধ্যা জয়চণ্ডী পাহাড় এইরকম টাইপের জায়গাগুলো পাহাড়ের মধ্যে অ্যাভেলেবেল আছে বা আপনি যদি বলেন লেক বা কোনও দ্বীপ টাইপের তাহলে পাঞ্চেৎ ড্যাম আছে আর এমনি ঐতিহ্য জায়গাও আছে যেমন কাশীপুর কাশীপুরের রাজবাড়ি এবার আপনি বলুন আপনার ঠিক কী ধরনের জায়গা চাই দেখুন অযোধ্যার মধ্যে অনেক লেক আছে আমরা প্রত্যেকটা লেক সাইটে যদি একটা করে সীন নিই একটা করে সীন যদি ক্রিয়েট করি তাহলে হ্যাঁ তাহলে বেশ ভালোই হয় আর কী অযোধ্যা জায়গাটা ভালো তো এইবার আপনি বলুন আপনার কত মানে বলুন দেখুন লোকাল এলাকার মধ্যে বীচ বলতে সেরকম তো নেই তবে হ্যাঁ মাইথন ড্যাম আছে আমাদের পাঞ্চেৎ ড্যাম এই সাইটগুলোতে আর কী করতে পারেন বেশ ভালো আমাদের সানসেটের যে সীনটা সেটার সঙ্গে বেশ ভালো একটা সীন আসবে দেখুন যদি লোকাল এরিয়ার মধ্যে না করেন তাহলে এইদিকে চলুন দার্জিলিং সাইটে যেখানে আপনার একটা ফুল একটা পুরো ইয়ে আসবে সানসেটের সঙ্গে পুরো একটা মানে পিওর আর কি একটা সীন আসবে এরপর তাছাড়া আপনি যদি লেকে যেতে চান তাহলে এদিকে ডাল লেক আছে কাশ্মীর সাইডে এবার আপনি বলুন আপনার কী ধরনের কী প্রয়োজন সেই হিসেবে আমাদের প্যাকেজ আছে ডাল লেকের মধ্যে আপনি পেয়ে যাবেন ডাল লেকটা মানে লেকটা পুরো আপনি পাবেন যেটা আপনি বীচ বলছিলেন সেই সীনটা আপনি পেয়ে যাবেন তাছাড়া হাউজবোট আছে তাছাড়া আরো এরকম আপনার পুরো বরফের জায়গাগুলো আছে যেগুলোতে আপনি ভালো সীন ক্রিয়েট করতে পারবেন দেখুন যদি লোকাল এরিয়া হয় তাহলে সেই হিসেবে প্রাইজ কম আর যদি লোকাল এরিয়া না হয় তখন আমাদের চার্জ একটু বেশি পড়ে তো সেক্ষেত্রে আমাদের ডিস্ট্যান্স ওয়াইজ আমরা চার্জ নেব তা আপনি ফার্স্টে বলুন আপনি হ্যাঁ দেখুন লোকাল হলে আমাদের যদি লোকাল হয় তাহলে আপনাকে ফার্স্টে আমাদের বলতে হবে আপনার টাইমিং আপনি কী ধরনের কী চাইছেন মানে আপনার অ্যারেঞ্জমেন্ট কতটা কী লাগবে সেই হিসেবে আমাদের প্যাকেজ আছে পাঁচ থেকে সাত লাখের মধ্যে আর যদি বাইরে হয় সেটা তখন সেই হিসেবে আরও বাড়বে আর কি দেখুন বাইরে এবার যাওয়া আসা মানে একটা আপ ডাউনের সমস্ত কিছু নিয়েই ধরুন আট দশ লাখের কাছাকাছি